আমি আমার এলাকায় কোনো ট্রাভেল এজেন্ট বা কোম্পানির কথা জানি না তার কারণ আমি নিজে পড়াশোনা করে খোঁজখবর নিয়ে তারপর কোনো জায়গায় ঘুরতে যাই এতে আমার পয়সার সাশ্রয় হয় এতে আমার সময় সাশ্রয় হয় এবং এতে অনেক ভালোভাবে অনেক আনন্দের সঙ্গে এবং নিজের পছন্দ অনুযায়ী ঘোরা যায় যেটা কখনই কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে সম্ভব হয় না